হ্যাঁ স্যার বলুন হ্যাঁ হ্যাঁ আমি শুনছিলাম

স্যার একটু প্রবলেম হয়েছে বাড়ির না বাড়ির একটু প্রবলেম বলতে স্যার কদিন আগে একটু মামা বাড়ি গেছিলাম আমি আসছি কাল কালকেই আসছি আমি কাল হ্যাঁ আমি কালকেই যাবো কি খেলাধুলা আছে স্যার ও দৌড় প্রতিযোগিতা তো অনেক দিন তো দৌড়টা ছেড়ে দিয়েছি আপনি একটু ট্রেনিং দিয়ে দেবেন ভালো ভাবে কি করে ছুটতে হবে কি করে পা টা ফেলতে হবে রানিংটা বুঝতে পারলেন আমি হুম আর স্যার খেলার সব সরঞ্জাম ও আর স্যার আমি আমি কালকে যাবো স্কুল হ্যাঁ না না না স্যার বাবাকে ফোন করে জানানোর দরকার নেই আমি স্কুল যাবো কাল থেকে সেই তালে হ্যাঁ আমি যাবো নিশ্চই যাবো আর হাইজাম্প লংজাম্পটা ও একটু শিখিয়ে দেবেন কেনে কোনদিন তো করিনি ছোটা দৌড়াটা করেছি হয়তো একটু ভালোভাবে একটু শিক্ষাটা দিয়ে দেবেন যাতে আমাদের স্কুলের না তবু একটু আপনি একটু শিখিয়ে দেবেন একটু স্টেপটা বলে দেবেন আর কি না আর হচ্ছে হ্যাঁ আর হচ্ছে কালকে যেমন স্কুল হয় তেমনই তো যাবো

ও আর ছোটাদৌড়া হাইজাম্প লংজাম্প বাদে আর কিছু আছে নাকি ক্রিকেট ট্রিকেট কিছু নেই হুম আমার নামটা রাখবেন হ্যাঁ স্যার একটু নামটা রাখবেন হ্যাঁ হুম

হুম তারপর আরও কে কে নাম দিচ্ছে হ্যাঁ হুম আর হ্যাঁ আমি ও না স্যার কে বলেছে আপনাকে হ্যাঁ যাবো হ্যাঁ আচ্ছা